ভারত ছিল আমাদের আগে ব্রিটিশ শাসিত দেশ এবং নেতাজী সুভাষচন্দ্র আমাদের দেশকে স্বাধীন করেছে যেটা আমরা পনেরোই আগস্ট হিসাবে স্বাধীনতা দিবস হিসাবে সেটাকে পালন করি এবং আমরা এখন নিজেদের খুবই স্বাধীন বলে মনে করি এবং এই বীর জোয়ানদের জন্য আমরা নিজেদেরকে খুবই গর্ববোধ করি এবং আমাদের স্বাধীন পছন্দের সবথেকে প্রিয় নেতা হিসাবে আমরা নেতাজী সুভাষচন্দ্রের নাম অবশ্যই নিতে পারি